পুরুলিয়া জেলায় বেশ কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় রয়েছে যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আমাদের প্রিয় পুরুলিয়া পুরুলিয়া ফাউন্ডেশান প্রতিজ্ঞা ফাউন্ডেশান পাশে আছি পুরুলিয়া এ ধরনের বিভিন্ন সংগঠন যারা মানুষের পাশে সব সময় রয়েছে তারা বিভিন্ন কারণকে সমর্থন করে যেরকম গ্রামাঞ্চলে শিশু শিক্ষা যেটা এখন বর্তমান দিনে পুরুলিয়ার মতো জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজন হয়তো পুরুলিয়া শহরের বিভিন্ন স্থানে শিক্ষা প্রচুর মাত্রায় বিস্তার লাভ করে গেছে কিন্তু আমরা যদি দেখি গ্রামাঞ্চলে সেই সমস্ত অঞ্চলে শিক্ষা এখনও বহু পিছিয়ে রয়েছে বিশেষত শিশু শিক্ষার বিষয়টি যেখানে প্রাথমিক শিক্ষা তারা বহু বয়স অতিবাহিত হয়ে যাওয়ার পর শুরু করে এবং যথার্থভাবে তারা শিক্ষাগ্রহণ করতে পারে না যার ফলে বিভিন্ন উচ্চ শিক্ষায় তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হতে দেখা যায় তো এই সমস্ত যে সংগঠনগুলি রয়েছে তারা এর জন্য এগিয়ে এসছে তারা শিশু শিক্ষাকে বিশেষভাবে সমর্থন করে চলেছে তার পাশাপাশি রানি নারী কল্যাণের বিশিষ বিশেষ বিশেষ কিছু বিষয় রয়েছে যেমন বাল্যবিবাহ বন্ধ করা নারী শিক্ষা যেটা হয়তো এখনও পর্যন্ত অনেকটা এগিয়েছে গিয়েছে কিন্তু সম্পূর্ণভাবে এখনও সম্ভব হয়ে ওঠে নি পুরুলিয়ার মতো জায়গাতে এছাড়াও তাদের সমর্থন করা বিভিন্ন জিনিসগুলো হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সাহায্য করা যেকোনো সময় তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আর মানুষের পাশাপাশি তারা এখনও পর্যন্ত আরও অন্যান্য যা বিভিন্ন কাজ করে চলেছে যাদের মধ্যে উল্লেখযোগ্য হল রাস্তায় বিভিন্ন যে পশু যাদেরকে আমরা দেখে থাকি তাদেরকে খাবার দেওয়া থেকে শুরু করে আহত অবস্থায় থাকা বিভিন্ন কুকুর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দান ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে তাদের মধ্যে তারা সমাজে তাদের কাজের মাধ্যমে বিভিন্ন ইতিবাচক প্রভাব ফেলে থাকে যেমন তারা তাদের কাজের মাধ্যমে মানুষের পাশে থাকে বিভিন্নভাবে মান এমনকি চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির ইত্যাদির মাধ্যমে তারা সমাজের সেবা করে থাকে বর্তমান সময়ে যেটা আমাদের রক্তদান শিবির বি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে থাকে বিশেষত যেটা এখন হসপিটালে রক্তের যে অভাব সেটা পূরণ করে থাকে যেটা হচ্ছে থ্যালাসেমিয়া শিশু তাদেরকে বিশেষভাবে সাহায্য করার জন্যই যাতে সাহায্য করতে পারি রক্তের অভাব না হয় তার জন্য এই সংগঠনগুলি এই রক্তদান শিবির আয়োজন করে থাকে বছরে দুবার করে অন্তত তারা চেষ্টা করে এই রক্তদান শিবির আয়োজন করার সেখানে প্রায় একশো জনের মতো মানুষ সচেতন মানুষ বলা যেতে পারে যারা রক্তদান করে থাকেন এছাড়াও স্বাস্থ্য শিবির যেটা অত্যন্ত জরুরী বর্তমান দিনে মানুষের খাওয়া দাওয়া কাজের ধরন ইত্যাদির উপর নির্ভর করে মানুষের স্বাস্থ্যের যে ক্রম অবনতি যা পরিলক্ষিত আমাদের সকলের কাছেই স্বাস্থ্য শিবির চক্ষু শিবির এগুলির আয়োজন করা হয়ে থাকে যা দরিদ্র মানুষের কাছে এক বিশেষভাবে সাহায্য করে থাকে তাছাড়াও রয়েছে শীতকালে বস্ত্র বিতরণ যা সাধারনত রাস্তায় বসবাসকারী মানুষদের কাছে এক বিশেষ সুযোগ পৌঁছে দেয় এছাড়াও পুরুলিয়াতে বিভিন্ন বিদ্ধাশ্রম শিশু যত্ন কেন্দ্র ফস্টার হোম যেগুলো কিন্তু বর্তমানে রয়েছে এবং ক্রমশ এগুলির সংখ্যাও বেড়ে চলেছে এছাড়া বর্তমানে গৃহহীন পরিবার যেটার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে চলেছে বেড়ে চলার পেছনে বিভিন্ন কারণ রয়েছে যেমন প্রথমত আমরা বলতে পারি কাজের অভাব অন্যত্র কাজের সুযোগ সুবিধা পাওয়ায় তারা এখান থেকে তাদের গৃহ ছেড়ে তাদের বাসস্থান মাতৃভূমি সব কিছু ত্যাগ করে বাইরে যেতে বাধ্য হচ্ছে